আমি যেভাবে ব্যাকরণ এবং কাঠামোর মতোন প্রযুক্তিগত দিকগুলির সাথে লেখার সৃজনশীল দিকের ভারসাম্য বজায় রাখি সেটা হচ্ছে যখন আমি কোনো বিষয়ে কোনো কিছু লিখি তখন আমি মাথায় রাখি যে সমস্ত লেখার সমস্ত লেখার অক্ষরগুলো যেন ব্যাকরণগত সঠিক থাকে এবং সৃজনশীল ভারসাম্য বজায় থাকে আমি মাথায় রাখি যা আমি লিখছি সেটা যেন পরিপূর্ণ হয় এবং সঠিক হয় যাতে কোনো মানুষ যখন ওটা পড়বে তখন সে সঠিকভাবে এবং সহজ উপায়ে পড়তে পারে ব্যাকরণগত দিক থেকে আমি কিছু জিনিস মাথায় রাখি যেমন কোনো কিছু লেখার সময় বিভিন্ন ধরণের অলংকার যেগুলি ব্যাকরণের ভাষায় ব্যবহার করা হয় সেগুলো আমি দিই যাতে লেখার পরিপূর্ণতা বজায় থাকে এবং লেখাটি যেন সম্পূর্ণরূপে ভালোভাবে ফুটে ওঠে এবং লেখাতে যেন কোনো রকমভাবে কোনো ব্যাকরণগত ভুলত্রুটি না থাকে সেই বিষয়েও আমি লক্ষ্য রাখি যাতে আমি সমস্ত লেখাকে আর একবার পড়ি এবং বিভিন্ন ধরণের ব্যাকরণ ব্যাকরণ জাতীয় জিনিস মানে উপকরণ ব্যবহার করি যেটা লেখার সঠিকতা বজায় রাখে এবং যা যারা পাঠক তারা সে সমস্ত দিকগুলি থেকে ভালোভাবে পড়তে সক্ষম হয় ব্যাকারণের সৃজনশীল লেখার সৃজনশীলতা বজায় রাখার জন্য আমি কিছু কোর্স নিয়েছিলাম যেটা আমাকে বিভিন্ন ধরণের পড়াতে সাহায্য করেছে